রাজ্য বা গ্রামাঞ্চলে প্রধানত ধর্মীয় নেতাদের বলতে আমরা মনে করি সন্ন্যাসী পুরোহিত নিজেদের গুরু এদেরকেই আমরা ধর্মীয় নেতা হিসাবে মনে করি আর এদেরকে আমরা হিন্দু ধর্মে এদেরকে অন্যভাবে সম্মান করা হয় গুরুকে ভগবানের পর্যায় দেওয়া হয় কারণ গুরু আমাদের শিক্ষা দেয় এই হিসাবেই আমরা গুরুকে ভগবানের মতন মনে করি পুরোহিত সন্ন্যাসী পুরোহিত ছাড়া আমরা পুজো করতে পারি না ওদের প্রতিও আমাদের সম্মান ভগবানের থেকেও কম নয় ভগবানের দূতের মতোই আর সন্ন্যাসী কী সন্ন্যাসী সন্ন্যাসীদেরকে আমরা আলাদা রকমই সম্মান করি কারণ ওরা হচ্ছে এক ধরনের ভগবানই ধরতে গেলে কারণ ওরা সাধনা করে ইয়ে করে ভগবানের মো মানে নিজেকে নিজের শরীরটাকে ভগবানকে ভগবানের প্রতি বিলীন করে দিয়েছে এই জন্যই সন্ন্যাসীদেরকে আমরা ভগবান রূপেই সম্মান করি